আমার মেইন সংগ্রহশালা তৈরি হয়েছে বিভিন্ন ক্রিকেটারদের ছবি এবং তাদের যে সমস্ত রেকর্ড সেই সমস্ত রেকর্ডের পেপার কাটিং দিয়ে এছাড়া আমার প্রিয় অভিনেতা অভিনেত্রী এবং আমার কিছু বইয়ের কালেকশন আছে যেগুলো টিকা মানে ফ্রন্ট পেজের ষ্টিকার আমার বাড়িতে আমি বিভিন্ন দেওয়ালে সংরক্ষণ করে রেখেছি এই আমার প্রদর্শনীশালা বলতে আমার রুম সেই রুমের বিভিন্ন দেওয়ালের দিকে আপনি তাকালে যেমন মনীষীদের ছবি দেখতে পাবেন তেমন দেখতে পাবেন বিভিন্ন ক্রিকেটার এবং বিভিন্ন বইয়ের ছবি ফ্রন্ট পেজের ছবি এটাই হল আমার প্রধান সংগ্রহশালা এইভাবে আমি আমার জীবনের সমস্ত কিছু জিনিসপত্র সংগ্রহ করে একটি রুমের মধ্যে একটি ছোটখাটো সংগ্রহশালা গড়ে তুলেছি